ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট বয়স হতে হয় এবং বয়সের সাথে সাথে কিছু পরিচয়পত্র দিতে হয় সেইটা দিয়ে সেই ফর্মে অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট খোলার পর এটিএম আবেদন করতে পারি এবং আবেদন করার পর তারা বাড়িতে এটিএম কার্ড বা অ্যাকাউন্ট বই দিতে চলে আসে সেই অভিজ্ঞতাই আবেদন করার জন্য ঋণ মিউচুয়াল ফাণ্ড সরকার অনেক রকমের স্কিম চালু করেছে যেমন প্রধান মন্ত্রী যোজনা স্কিম বাচ্চাদের স্কিম এবং সাধারণ বৃদ্ধ বয়স্ক স্কিম যেটা পাঁচ বছর দশ বছর পর ষাট লাখ বা পঞ্চাশ লাখ বা কুড়ি লাখ টাকা পাওয়া যায় সেরকম রকমে বিভিন্ন রকম স্কিম চালু করছে সরকার এবং আমি এই এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার প্রথমে এটিএম কার্ডটা নষ্ট হয়ে গেছিল বা হারিয়ে গেছিল তার জন্য আমি দ্বিতীয় বার অ্যাপ্লাই করেছিলাম ভিড়ের মধ্যে রোদে জল ঝড়ে ছাতা নিয়ে লাইন ধরে ফর্মটাও খুব একটু জটিল ছিল অনেক ভেবেচিন্তে করার পর এটিএম কার্ড পাই এবং এ ঋণ দিতে আমাকে অনেক হেল্পফুল করে এবং আবেদন করতে হয়েছে আমাকে এবং পরবর্তী কোনও ছেলে বা মেয়ে যদি যায় তখন আরও সুবিধা হয়ে যাবে কারণ যেহেতু আমি জানি এবং ব্যাঙ্কের সম্মুখীনও তো আমাকে হতে হয়েছে